আমি এক দিন জোম্যাটোতে একটি চিলি চিকেন অর্ডার করলাম এবং সেই চিলি চিকেনের দাম ছিল আড়াইশো টাকা এবং সেই চিলি চিকেনটি হয়তো নেটওয়ার্ক ব্লকেজের জন্য তখন দেখালো আছে কিন্তু পরে সেটি কোনো কারণে আমার কাছে আসে না এবং আমি সেটা জোম্যাটোর মালিকের কাছে গিয়ে আমার অভিযোগ জানালাম যে এটি আমার কাছে আসে নাই এবং এরপর তারা সেটা খোঁজ নিয়ে দেখলো যে সেখানে নেটওয়ার্ক এরর ছিলো এবং সেখানে কিছুটা ডেলিভারি বয়দেরও দোষ ছিলো এরপর আমি সেখানে ডেলিভারি বয়দের সাথে কথা বললাম এবং তারপর তারা সেই মালটি আমার বাড়িতে দিয়ে গেলো এবং তারপর আমি তাদেরকে টাকা পেমেন্ট করলাম এবং তাদেরকে ফেরত পাঠিয়ে আমি সেই রেটিং দিলাম